মোবাইল জিনিসটি আমি ব্যবহার করছি এর নেতিবাচক দিকের কথা বলতে গেলে সবচেয়ে পরিবারের বাচ্চাদের উপর এই মোবাইল প্রভাব ফেলে আজকাল বাচ্চারা এই মোবাইল নিয়েই রয়েছে বাইরে খেলতে যাবার তাদের একটুকুও ইচ্ছা নেই তারা খাবে তাও মোবাইল দেখে তারা সবসময় মোবাইলে গেম খেলছে পড়াশোনার একটুও চেষ্টা নাই তাই বাচ্চাদের পড়াশোনা এবং খেলাধুলা এই মোবাইলের জন্য অনেকাংশেই লোপ পেয়ে গেছে তাই আমি মনে করি যে বাচ্চাদের কাছে ফোনটা খুবই নেতিবাচকভাবে ব্যবহার করা হয়